হ্যাঁ বলুন ও হ্যাঁ বলুন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও তো অংশগ্রহণও করেছিল ওর পারফর্মেন্স খুব ভালো হয়েছে খুব সুন্দর আর হচ্ছে মেকআপও খুব সুন্দর ছিল সাজসজ্জা ওর সাথে খুব মানিয়েছিল আর হচ্ছে আর সব ঠিকই আছে শুধু যে ওরা গ্রুপ ড্যান্সটা করেছিল ওইখানে ওর দাঁড়ানোটা একটু একটু ইয়ে ঠিক ছিল না ওটা হলেই হ্যাঁ ওটা একটু এর পরের বারে দেখবেন হ্যাঁ হ্যাঁ ও অবশ্যই ওর মানে নিজের যে পার্সোনাল নাচের ভঙ্গিমা সেগুলো সবই খুব সুন্দর আর হচ্ছে ওকে গাইড করলে ভবিষ্যতে আরও অবশ্যই এগিয়ে যাবে আমি দেখেছি ওর খুব মানে নিত্যে খুব পারদর্শী ওর ভবিষ্যতে হবে আর কিছু দেখে ছেলে মেয়ের বোঝা যায় তার ট্যালেন্ট দেখে তার ইয়ে দেখে অবশ্যই হুম হুম অবশ্যই তাকে দেখে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ না না ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব সুন্দর পারফর্মেন্স হয়েছে খুব ভালো হয়েছে ভবিষ্যতে চাইব আরও ভালো হোক এগিয়ে যাক খুব ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে এভাবেই গাইড করু হ্যাঁ আমি এখন মূলত ওই ক্লাসটাই একটা দিনই করি সপ্তাহে আর করি না আচ্ছা ঠিক আছে প্রয়োজন হলে যোগাযোগ করে নেব যোগাযোগ করে নেবেন না আচ্ছা আমি তাহলে চেষ্টা করব দেখব হ্যাঁ আলোচনা করে দেখব হয় কি না টাইম মেনটেন করা এখন তো খুব ডিফিকাল্ট ঠিক আছে দেখব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ